হ্যাঁ অবশ্যই এখানে ব্যবসা কোনো কিছু চালু করলে অবশ্যই চলবে তার কারণ যদি আমরা ধরি একটি ব্যবসা যে শাড়ি ব্যবসা যদি আমরা শুরু করি অবশ্যই সেটা চলবে কারণ এখানে সামনাসামনি কোনো শাড়ির দোকান নেই যেহেতু শাড়ির দোকান নেই এখানের জনসংখ্যা বেশি তা এখান থেকে মানুষদের শাড়ি এবং পণ্য দ্রব্য কেনার জন্য বাইরে যেতে হয় সামনাসামনি কোনো পাশের গ্রামে বা শহরে যেতে হয় বড় শহরে যার জন্য কী হয় কোনো মানুষকে যদি কোনো ড্রেস বা কিছু কিনতে হয় তখন সেই নিজের কাজ থেকে সময় বের করে তখন কিছুটা সময় নিয়ে তাদের পাশের শহরে যেতে হয় এবং সখন কী হয় একটা বাড়তি টাকার ব্যাপার থাকে বাড়তি টাকা খরচ হয় কিন্তু এখানে যদি এখানে নিজের এলাকায় যদি একটি দোকান খোলা যায় তাহলে এখানকার মানুষেরা অবশ্যই কিছু কম সময়ে এবং কম অর্থের বিনিময়ে এখানে তারা জিনিসপত্র কিনতে পারবেন এন এর ফলে মানুষেরা উপকৃত হবেন এছাড়াও এখানকার মানুষদের অর্থনৈতিক দিক থেকেও স একটু সঞ্চয় হবে এর ফলে মানুষদের যেহেতু চাহিদা থাকবে তো এই ব্যবসা চলবে বলে আমার মনে হয়